আমার প্রিয় বিষয়বস্তু হলো ভ্রমণ বা অ্যাডভেঞ্চারটাই বিষয়বস্তু তো সেক্ষেত্রে বলতে গেলে আমার সারা জীবন যদি গল্পের বই বা উপন্যাস বই পড়ার ইচ্ছা হয় তাহলে আমি অবশ্যই অ্যাডভেঞ্চার টাইপ বা ভ্রমণ টাইপের গল্পের বই আমি পড়তে পছন্দ করবো কারণ আমার এগুলোই খুব ভালো লাগে ভ্রমণ বা ঘোরা বেড়ানো বাইরেের নিরুদ্দেশ্যে উদ্দেশ্যহীনভাবে বেরিয়ে পড়া এগুলো আমার খুব ভালো লাগে এবং আমি ছোটো থেকে এগুলোর উপরে খুবই ভীষণভাবে আকৃষ্ট হয়ে থাকি আরা পর্বত সমুদ্রের ঢেউ ঝড় ঝঞ্জা জঙ্গল প্রকৃতির যে সৌন্দর্য বৈভব আশ্চর্য জিনিস এই আশ্চর্য প্রকৃতিকে আমার খুঁটিয়ে দেখতে খুবই ভালো লাগে এবং গল্প এবং উপন্যাসে পড়ে যখন পড়ি এগুলো মনের মধ্যে কল্পনা করে সত্যিই খুব মজা লাগে নিজেকে মনে হয় মাঝে মাঝে এরকম নিরুদ্দেশভাবে উদ্দেশ্যহীনভাবে বেরিয়ে পড়ি জঙ্গল সমুদ্র অথবা পাহাড় পর্বতের উদ্দেশ্যে বর্তমানে আমি যে বইটি পড়ছি বইটি হলো ভাস্কো দা গামর ডায়েরি বইটাতে ভাস্কো দা গামাকে নিয়ে লেখা গল্প কীভাবে তিনি কালিকট বন্দরে এসেছিল এবং তার প্রচুর যে গুপ্তধন সম্পদ জাহাজ বোঝায় গুপ্তধন সম্পদ সেগুলো একটা দ্বীপের লুকিয়ে রেখে গিয়েছিল সেই সম্পর্কে লেখা গল্পের বইটি খুবই সুন্দর গল্প ভাস্কো দা গামার ডায়েরি এছাড়াও আমি পড়েছি আরব্য রজনী পড়েছি সিন্দবাদ বণিকের গল্পও পড়েছি যেগুলো খুবই সুন্দর লাগে আমার কাছে